কে বলছেন বলুন হ্যাঁ বলুন কি ছুটির জন্য জানতে চাইছেন তা আপনি কতদিন আগে ভর্তি হয়েছেন কতদিন ভর্তি আছেন দশ পনেরো দিন হয়ে গেছে আচ্ছা আপনার আপনি কীসের জন্য ভর্তি হয়েছিল বলতে পারবেন আচ্ছা বলছি আপনার কি পায়ে কি ব্যা ব্যান্ডেজ করা আছে না খুলে দিয়েছে বলে দিয়েছে আচ্ছা বলছি আপনার কি এক্সরে করা হয়েছিলো সেটা কি ব্যান্ডেজ করার আগে না পরে ব্যান্ডেজ করার আগে আচ্ছা তাহলে আপনার হচ্ছে ব্যান্ডেজ যেহেতু খুলে দিয়েছে তাহলে আপনাকে একটা নতুন করে এক্সরে করতে হবে আর ডাক্তারবাব আপনাকে ছুটি কি লিখে দিয়েছে লেখে নিই তো আচ্ছা ঠিক আছে আপনার ওষুধ ঠিকঠাক দিচ্ছে তো ওষুধ খাচ্ছেন তো আচ্ছা ঠিক আছে আমি ডাক্তারবার সঙ্গয় কথা বলি হ্যাঁ কবে ছুটির দেওয়া যায় আমি কথা বলছি আর আপনি কি হাটা চলা করতে পারছেন না কি বেডেই এখন আছেন আচ্ছা ঠিক আছে আমি ডাক্তারবাবুর সঙ্গে আচ্ছা আমি ডাক্তারবার কথা বলছি যত তাড়াতড়ি করায যায় আমি ছুটি ব্যবস্থা করে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে রাখুন